আমি যখন ড্রয়িং শিখেছি তখন বুঝতেই পারিনি যে ড্রয়িঙের একটা আলাদা দিক আছে সেটা হচ্ছে ফ্যাশন ডিজাইন আম আমি যখন কর্মক্ষেত্রে ঢুকলাম তখন দেখলাম ফ্যাশন ডিজাইনার এসে এস কেসের দরকার হচ্ছে কেন দরকার হচ্ছে সেই কথা টা বলবো একটা ড্রেস যখন আমি তৈরি করতে যাই তখন আগে প্রথমে আমার কল্পনাতে ড্রেসটা কেমন হবে ড্রেসের রঙটা কেমন হবে সেটাকে এগে এঁকে নিই আমি আ আমি আগে মনের ড্রেসটাকে ক্যানভাসে ফুটিয়ে তুলি তারপর সেটাকে আমার মনের রঙে রঙিত করি তারপরে সেটা আমার যদি পছন্দ হয় তখনি সেটা ফ্যাশন ডিজাইনের কাছে পাঠায় আমি আরেকটা জিনিস খেয়াল করি যে ড্রেসটা কে পড়বে কেমন টাইপের মানুষরা পড়বে তার উপরে ডিপেন্ড করে ড্রেসটা বানাই ড্রেসের ড্রয়িংটা করি আর এবং রঙটাও সেই মতো করি তো এরকম করতে করতে আজ আমি প্রতিষ্ঠিত তা আমি এই কথাটাই বলবো যারা ড্রয়িংয়ে আছেন বা ড্রয়িং শিখছেন তাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয়ে আছে ফ্যাশন ডিজাইনের জন্য আপনারা এ এই ফ্যাশন ডিজাইনের দিকে ঝুঁকতে পারেন অবশ্যই ফ্যাশন ডিজাইন শিখতে হলে তার ড্রয়িং জানা অবশ্যই দরকার এটা আমার মনে হয়